হ্যাঁ আমি জামা প্যান্ট বানাই ব্লাউজও বানাই তা তুমি কি প্যান্ট বানাতে দেবে পাটিয়ালা প্যান্ট ও তা আমি পাটিয়ালি প্যান্ট হ্যাঁ বলো আচ্ছা কিন্তু আমি প্যান্ট বানাতে আড়াইশো সামনে সামনে কীরকম করবে সামনেটা ভি কাটিং আমি কিন্তু জামা বানাতে তিনশো নিই আর প্যান্ট বানাতে আড়াইশো নিই ঠিক আছে হ্যাঁ আমার আমার তো একটু মানে পুরো সেলাইটা আমার খুব ভালো হয় এবং কী সেলাইগুলো খুব মজবুত করে আমার দেওয়া হয় সেই জন্যে আমি বানাই এরকম একটু বেশি আচ্ছা আমি ডিজাইন করে দেবো তাতে কোনও ইয়ে নেই আমি হাতেও ডিজাইন করি অনেক সময় প্যান্টটা অনেকটা কুঁচি দিই কুঁচি দিয়ে বানাই তারপরে জামা যেরকম শর্ট বলো সেরকম শর্টও করে দিই তোমার পছন্দ হবে ঠিক আছে তুমি কত দাদা প্যান্টে ঠিক আছে প্যান্টটা দুশো আর জামাটা একটু বেশি দেবে তাহলে আমারও একটু ভালো হয় জিনিসপত্রর তো দাম বেড়ে গেছে না সুতোর দাম আগে তিন টাকা ছিল এখন সেটা ছ টাকা হয়ে গেছে সুতোর দাম তো অনেক বেড়ে গেছে না ওই জন্যই আমি একটু বেশিই নিই

সে তোমার লাভ জন্য না আমার তো একটু লাভ রাখতে হবে আমার সুতোর দাম বেড়ে গেছে হুম আমার তো লাভ রাখতে হবে আমার সুতোর দাম যখন তিন টাকা ছিল তখন আমি দেড়শো টাকাও করে দিতাম এখন সুতোর দাম যেহেতু বেড়ে গেছে ওই জন্য আমার একটু হাতে রাখতে হয় রেখে আমি করে দিই ঠিক আছে তুমি যখন বলছো বলছো আর এ তুমি প্যান্টটা দুশো দেবে জামাটা একটু আর একটু দিয়ে এ করে দিও আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসো আসো হ্যাঁ হ্যাঁ আসো